হ্যাঁ আমার বড় সড়া ক্যামেরা নেই আমি ওই সিনেমায় যেরকম বড়ো সড় ক্যামেরা দেখা যায় সেরকম ক্যামেরা আমার নেই আমার একটা ফোন আছে আমি ফোনেই ছবি তুলি ওই ফিল্টার মেরে আর ফোনেই ছবি তুলি ফিল্টার মেরে সুন্দর জায়গা দেখে সুন্দর জায়গা দেখে সুন্দর জায়গা দেখে ছবিটা তুলি লাইট বাড়িয়ে আর কি আমার বড়ো তো ক্যামেরা নেই আর কি বড়ো ক্যামেরা নেই আমার ছোটই ফোন ওই ফিল্টার মেরে এই ছবি তুলি

সুন্দর জায়গা দেখে ছবিটা এ করি তুলে দিই ঘুরতে গেলেও ফিল্টার মেরে ছবি তুলি

আমি তো ওইসব ক্যামেরা ব্যবহার করি না কারণ আমাদের এইদিকে ওরকম ক্যামেরা ব্যবহার হয় না তাই